কিছু যানবাহনের নামগুলি হলো যেমন সাইকেল বাইসাইকেল মটর সাইকেল বাইক বাইকের মধ্যে বিভিন্ন ধরনের নামগুলি হলো আর ওয়ান ফাইভ এই অ্যাভেঞ্জার রয়াল এনফিল্ড অ্যাপাচি ইয়ামাহা এই পালসার তারপর ধরুন হিরো হন্ডা অ্যাক্টিভা তারপর যানবাহনের মধ্যে রিকশা ভ্যান গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সুজুকি অটোরিকশা তারপর ধরুন বাস দোতলা বাস ট্রাক তারপর যেমন কপিকল রেলগাড়ি অ্যাম্বুলেন্স দমকল বিমান হেলিকপ্টার এই নৌকো তারপর ধরুন যেমন মেট্রো জাহাজ প্লেন বোলেরো ট্রাক রোড রোলার ট্রাম ইত্যাদি